হ্যাঁ এমন একটি বই আছে যেটা অতিমাত্রায় সু বিখ্যাত হয়েছে এবং দৃঢ় দৃঢ়ভাবে ভালো হয়েছে সেটির নাম হলো শ্রীকান্ত এটি কিছু কিছু জিনিস পছন্দের কিন্তু আমার সেটা ভালো লাগে নি শ্রীকান্তর কিছু কিছু চরিত্রের জায়গাটা আমার পছন্দ হয় নি শ্রীকান্ত চরিত্রটাই পছন্দ হয় নি কারণ কী শ্রীকান্ত একটি সাধারণ মানুষ ছিলো সে যখন সেখান থেকে ঘুরতে গেল সেখানে তার সাথে রাজলক্ষ্মীর দেখা হলো এবার রাজলক্ষ্মীর সাথে দেখা হওয়ার পর তার সাথে প্রেম আলাপে সে জড়িয়ে পড়েছিলো তারপরে কিছু দিন তাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছিলো পরে সেটা আবার কেটে গেল রাজলক্ষ্মী সেখান থেকে চলে যায় তারপর শ্রীকান্ত আবার যখন ঘুরতে গেল সেখানেও আর একজন নারীর সাথে তার দেখা হওয়াতে সেখানেও সে প্রেম প্রেমে জড়িয়ে পড়ে কিন্তু সেটা ছাড়াছাড়ি হওয়ার পর সে আবার যখন ফিরে আসে তখন সে অসুস্থ হয়ে পড়েছিলো অসুস্থ হওয়ার সময় তাকে রাজলক্ষ্মী এসে সেবা শুশ্রূষা করলো করে তাকে সুস্থ করে তুললো তারপর রাজলক্ষ্মী আবার চলে গেল আবার একজন সাথে তার পরিচয় হয়ে তার সাথে সে প্রেম করলো কিন্তু কারোর সাথেই সে সংসারটা করলো না সুন্দর জীবনযাপনটা সে শুরু করতে পারলো না তাই সেই কারণে সেখান থেকে কিছু চরিত্রটা আমার খুব একটা পছন্দ হয় নি